আমার প্রিয় সাহিত্যিক চরিত্র হল রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার লেখা প্রত্যেকটা সাহিত্যই আমার খুব ভালো লাগে এবং সবগুলোই মজার তার মধ্যে একটি হল শেষের কবিতা ও গোরা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসের নায়কের নাম গোরা মূলত গোরার পিতা ইংরেজ সিপাহি বিদ্রোহের সময় এক ব্রাহ্মণ পরিবারের গোয়ালে তার জন্ম জন্মের সময় সে মাকে হারায় ব্রাহ্মণ দম্পত্তি তাকে মাতা পিতার পরিচয়ে বড়ো করে এবং এই গোরা কালক্রমে বড়ো হিন্দু নেতা হয় এবং ইংরেজবিরোধী শেষের কবিতায় বিলেতফেরত ব্যারিস্টার অমিত রায় প্রখর বুদ্ধিদীপ্ত এবং রোমান্টিক যুবক তর্কে প্রতিপক্ষকে হারাতে সিদ্ধহস্ত এই অমিত একবার শিলং পাহাড়ে গেল বেড়াতে গেল আর সেখানে এক মোটর দুর্ঘটনায় পরিচয় ঘটল লাবণ্যর সাথে